বিবাহের মতো অনুষ্ঠানে জলের যে পো জলের যে চাহিদাটা আমরা কীভাবে মেটাবো বিবাহের অনুষ্ঠানে আমরা প্রথমে তো পৌরসভার কাছে আমরা অনুরোধ দরখাস্ত করি ওখান থেকে আমাদের জলের ব্যবস্থা করে গাড়ি বুক করে জল পাঠানো হয় এবার আমাদের যে বিয়েবাড়ির খাবার দাবারের যে জলটা আমরা ব্যবহার করি সেটা কেনা জলের উপরে নির্ভর করতে হয় আর এমনি বাসন সামগ্রী অন্যান্য কাজের জন্য আমরা যে জলটা ইউস করি টাইম কল বা টিউবকলের জল এই এই হলো আমাদের জলের সুবিধা